মাটির টান সব মানুষেরই রয়েছে ঠিক তেমনই আমারও আমার গ্রামের প্রতি টান রয়েছে সেখানকার মাটির গন্ধ গাছপালা নদী পুকুর ঘরবাড়ি সবই আমি স্মৃতিতে লালনপালন করে চলেছি আমি সর্বদাই আমার গ্রামে বারবার ফিরে যেতে চাইবো আমার জন্মভূমি আমার সেই গ্রাম